হ্যালো

আপনি কত দিনের জন্য থাকবেন তিন দিন থাকবেন তো তিন দিনে আমার তিনশো টাকা করে লাগবে ঠিক আছে এর মধ্যে শুধু থাকাটি আপনি পাবেন এবার খাওয়া দাওয়া আপনার সমস্ত কিছু আপনার নিজের খরচা আপনাকে নিজে সেটা বহন করতে হবে আর যদি খাওয়া দাওয়া সমেত করেন তাহলে পার ডে আপনার আটশো টাকা করে পড়বে হ্যাঁ ওয়াশরুম আপনি পাবেন থাকা ওয়াশিং সবই পাবেন তো আপনি যদি এবার খাওয়া দাওয়াও তার সাথে চান তাহলে পার ডে আমার আটশো টাকা করে লাগবে মানে তিন দিনে তিন আটে চব্বিশ মানে দুহাজার চারশো টাকা লাগবে আমার লাঞ্চে আপনি ধরুন মাছ মাংস ডিমের মধ্যে একটা যে কোনো পাবেন আর একটা সবজি পাবেন আর ডিনারে রুটি তড়কা বা রুটি ডিম ভাজা যেটা পাবেন যে দিন যেটা হবে সেটাই পাবেন আপনি না না ফিক্সড আমাদের এখানে না যেটা হবে আপনাকে সেটাই দেওয়া হবে সবাই যেটা পাবে আপনিও সেটাই পাবেন হুম আটশো টাকা করে পার ডে লাগবে না না আমাদের এক একই আটশো টাকা একদম যে আসে আটশো টাকার কমে হবে না আটশো টাকাই লাগবে হ্যাঁ এক রেট মানে ফিক্সড করা আছে রেট আপনি চার্ট দেখতে পারেন আমাদের ফিক্সড মানে আটশো টাকাই লাগবে দেখুন রুমে আপনি একটা খাট পাবেন খাট এবার টেবিল পাবেন টি ভি দেখতে চাইলে টি ভি পাবেন আর ফ্যান পাবেন এবার একটা ওয়াশরুম পাবেন না না ওই সব থাকবে না ওই সব হ্যাঁ ওই সব নিতে গেলে ওই সব আছে থাকবে না কেন তাহলে আপনার রেটটা বেড়ে যাবে ওটা আপনার খাওয়া দাওয়া নিয়ে বারোশো টাকা পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ পার ডে মানে এক এক দিনে আপনার পড়বে বারোশো টাকা না না এখানে কোনো ডিসকাউন্ট হয় না ডিসকাউন্ট না এক রেট আপনি চার্ট দেখতে পারেন একই চার্ট যেই আসে তো এক রেট দাম দর বা কিছু এই সব হয় না এখানে এখানে বহু মানুষ আসে থাকে আবার চলে যায় তো একই রেট হুম তাহলে আপনি থাকবেন তো না কি আচ্ছা ঠিক আছে হ্যাঁ ধন্যবাদ